হ্যাঁ আপনি বাস ট্রাভেল এজেন্সি থেকে বলছেন আপনি বাস ট্রাভেল এজেন্সি থেকে বলছেন তো আমি দীঘা একটু বেড়াতে যাব বন্ধুবান্ধবদেরকে নিয়ে তো কিরকম কি পড়বে নেক্সট মান্থ পরের বারে তো যেতে হলে তো হবে না কিন্তু আমরা তো এখনি চিন্তাভাবনা করেছি যে যাব তো এখন কি আপনার কি হবে গাড়ি নিয়ে যাওয়ার মতো আমরা বন্ধুবান্ধব নিয়ে চার পাঁচজনের মতো যাব আচ্ছা আমাদের যাওয়া প্রায়ই তিন চারদিনের মতো হ্যাঁ তো আমরা যদি নিজেরা যদি খাবার নিই তো সেইটা ক্ষেত্রে কিরকম খরচা পড়বে বা আপনারা যদি দেন খাবার তো সেইটার ক্ষেত্রে কিরকম কি খরচা পড়বে

আর আর যদি খাবার যদি আমরা নিয়ে যাই শুধু যদি গাড়ি ভাড়া হয় তো তাহলে সেরকম কিরকম খরচা পড়বে আচ্ছা তো তাহলে ফুড কন্টাক্ট সব সহ নিয়ে আচ্ছা কবে আপনার আমাদের ডেটে যাবেন তো নাকি ও আচ্ছা আর গাড়ির কোয়ালিটি খুব ভালো হবে তো কারণ গাড়ির একটু পরিস্থিতি ভালো চাই আচ্ছা ঠিক আছে তাহলে আমি ডেটটা আমাদের বন্ধুবান্ধবদের সবাইকে ঠিক করি দিয়ে আপনাকে জানাব আচ্ছা ঠিক আছে